হ্যাঁ আমার গ্রামে ব্যবসা করা হয় যেহেতু আমার বাড়ি গ্রামে তো আমার গ্রামের মানুষদের বেশিরভাগ মানুষেরই আর্থিক অসচ্ছলতা না থাকায় তারা ব্যবসাকেই তাদের পেশা হিসেবে বেছে নেয় কারণ এখানকার মানুষরা যেহেতু শিক্ষিত নয় খুব একটা বেশি দূর কেউ পড়াশুনো করে নি কেউ হয়তো ক্লাস টু কেউ হয়তো ক্লাস ফোর কেউ বা হয়তো দশম শ্রেণী পাস করেছে এইভাবে সব মানুষ গ্রামের মানুষ পড়াশুনা করে আর এভাবে পড়াশোনা করে সবাই চাকরিও করতে করতে পারে না আর কিছুজন ছেলে মেয়ে আছে যারা হয়তো একটু শিক্ষিত হয়তো না তারা শিক্ষিত কিন্তু তারা পড়াশুনো করার পরও যেহেতু স্বচ্ছ নিয়োগ নেই তো তারা চাকরি পায় নি দিয়ে এর ফলে তারা ব্যবসাকে বেছে নিয়েছে তাদের পেশার মাধ্যম হিসেবে আমার গ্রামে বিভিন্ন রকমের ব্যবসা করা হয় যেমন কেউ ফুচকার ব্যবসা করে কেউ চপের ব্যবসা এছাড়াও চা পানির দোকান বিভিন্ন রকম ব্যবসা করা হয় এছাড়াও অনেকে শাড়ির দোকান করেছে কেউ বা জুতো দোকান খুলেছে অনেকে মিষ্টি দোকান খুলেছে এছাড়াও সাইকেল যেহেতু আমাদের গ্রামের মানুষ বেশিরভাগ মানুষ হেঁটে চলা ফেরা করে এছাড়াও আরেকটা মাধ্যম আছে সেটা হলো সাইকেল মাধ্যম সবার কাছে হয়তো মটর সাইকেলটা নেই তো সাইকেল সারানোর যে দোকান ওই দোকান তাছাড়াও ধরুন এখন যে প্রত্যেকের বাড়িতে গ্রামে বাড়ি হলেও প্রত্যেকের বাড়িতেই কারেন্টের ব্যবস্থা আছে তো কারেন্ট খারাপ হয়ে গেলে সবাই তো আর সেটা সারাতে জানে না তো সেই সারাইয়ের দোকান আছে সে তারা টাকা নিয়ে টাকার বিনিময়ে বাড়িতে এসে কারোর যদি কোনো কিছু খারাপ হয়ে গিয়ে থাকে কারেন্টের সেগুলো এসে বাগিয়ে দিয়ে যায় এছাড়াও এখন যেহেতু জল ঘরে ঘরে জল প্রকল্প চলে এসছে তো সেই জলের পাইপ লাইনও বাগিয়ে দিয়ে যায় তো এইগুলো এক একটা ব্যবসার মধ্যে এসেছে তারা বাইরের থেকে কাজ শিখে এসছে বাইরে থেকে কাজ শিখে এসে বাড়িতে এসে এই মানে বাড়িতে নয় ঠিক গ্রামে এসে এই ব্যবসাগুলো তারা করছে আমার গ্রামে এছাড়াও সপ্তাহে দু দিন হাট বসে হাট বা বাজার তো এখানকার মানুষ ওই বাজারে সবজি বিক্রি করে বিভিন্ন ফল বা সবজি বিক্রেতাও রয়েছে তারা সবজি চাষ করে কেউ ফল চাষ করে সেই চাষ করা সবজি বা ফল তারা বাজারে নিয়ে এসে ওই সপ্তাহে যে দু দিন বাজার বসে বা হাট বসে ওই দু দিনে তারা বিক্রি করে আমার গ্রামে ব্যবসা করা হয় এইভাবেই